পোলট্রি

ভালো করে পরিবেক্ষণ করতে হবে লক্ষ্য করতে হবে ওপরে টিনের চাল বা অ্যালপেস্টের চাল দলে হবে না তাতে পোলট্রি গরম লাগবে হিট লাগবে নাড়ার চাল দিতে হবে বা তোমার ছাদ দিতে হবে দুটোর একটা করলে হবে আবার তোমার নিষেধ ঘরটা নিষেধ লাইনে নিষেধ থেকে তোমার একটু উঁচু রাখলেও হবে তারপরে এক হাত উঁচো ডাকলে তারপর ওপর থেকে নেট জাল দিলে খুব ভালো হবে বায়ু চলাচল করতে পারবে ভিতর থেকে বাড়ি চলাচল করতে পর ভিতর থেকে খুব কোনো অসুবিধা হবে না আর ভিতরে মনে করলে ফ্যান লাগাতেও পারবে আর বিশেষ করে জানলাগুলি বা এগুলি সব সমময় নেট ডট রাখতে হবে সাপ পোকা ভয় আছে রাত্রিবেলা খুব সমস্যা হয় পৌল্ট্রাতে আর লাইট জ্বালাতে হবে ফ্যান রাখতে হবে বায়ু চলাচল করছে কিনা ঠিকঠাক তা দেখতে হবে পোল্ট্রি বিভিন্ন রকম রোগ হয় সব সব সময় দেখতে হয় সব সময় পরিচর্যা করতে হয় কী দিতে হবে কী দিতে হবে না কোন জলটা জলটা ভালোভাবে রক্ষ করতে হবে জলটা পাল্টে দিতে হবে দু এক সময় জলটা নোংরা হয়ে যায় পোলট্রিটা অনেকটা থাকে তো তার জন্য নোংরা করে ফেলে জল জলটা পরিষ্কার করতে হবে খাবার ঠিকঠাক দিতে হবে ছোটো মাঝারি বড়ো সব রকম পোলট্রি এমন জায়গায় চাষ করতে হবে যেখানে জল অ্যাভেলেবেল পাওয়া যাবে রাস্তা অ্যাভেলেবেল আছে যে পোলট্রি তোমার নিয়ে যেতে পারবে আনলোডিং করতে হবে লোডিং করতে পারবে নিয়ে আসতে পারবে সব দিক থেকে ঠিকঠাক করে পোলট্রি চাষ করতে হবে ভালো হবে দেখতে হবে পোলট্রি কীভাবে নিরাপত্তা আছে কি না ভালোভাবে থাকে কিনা পোলট্রি সব সময় করতে হবে পর্যবেক্ষণ করতে হবে যারা পোলট্রি চাষ করছে তাদেরকে বিশেষ করে খেয়াল রাখতে হবে পোলট্রি হাওয়া বাতাস ঠিকঠাক যাচ্ছে কি না ঘরে

পোলট্রি ঠিক ঠাক দেখলে দু মাস তিন মাস দু মাসের হলে বড় হয়ে যাবে এক দেড় মাসের হলে বড়োই যাবে পোলট্রি ছোটো ছোটোর সময় বিশাল কাজ করতে হয় ছোটোর সময় তোমার বিভিন্ন রোগ বিভিন্ন ওষুধ দিতে হবে ঠিক ঠাক দেখতে হবে না দেখলে খুব অসুবিধা হয়ে যাবে বড়ো হলে কোনো সমস্যা হয় না টুকটাক সমস্যা হয় ওটা মেটি নিয়ে নিতে হবে ছোটো হলে ছোটোর সময় বিশাল খেয়াল রাখতে হবে ওদের বিশেষ করে জল মেডিসিন ঠিক ঠাক ওয়েদার ঠিক ঠাক আবহাওয়া লাইট খাবার এসব ঠিক ঠাক রাখলে পোলট্রি একটুও মরবে না বাচ্চা মরবে না সব সুস্থ হয়ে যাবে বড়ো হয়ে যাবে কোনো অসুবিধা হবে না দেড় মাসে হলে মেন কথা ঠিক ঠাক রাখতে হবে বাচ্চা বেলায় বেশি খাননি তারপরে টুকটাক ওষুধ টুকটাক খাবার টাবার খাবারটাবার দেওয়াতেও হয় টুকটাক ওষুধ করলে হয়ে যায় খেয়াল রাখতে হবে বেশ করে নিচেই পোলট্রির বর্জ্য পদার্থ নিচেই পরিষ্কার করে রাখতে হবে সপ্তাহে এক দুবার একবার পরিষ্কার করলে হবে ওদের সব সময় সে পরিষ্কার করে রাখতে হবে ওরা যেখানে খাচ্ছে সেইখানে তো ওরা থাকছে তার জন্য পরিষ্কার করতে হবে বায়ু চলাচল করতে হবে সেন থাকে একটা পোলট্রির ভিতরে যে সেনটা যেমন না হয় তার জন্য খুব একটা গাড্ডা খুঁড়তে হবে পাশে গাড্ডা করে ওই বর্জ্য পদার্থ সব ফেলে দিতে হবে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সাইড সাইড পুকুর টুকুর অত জল টল বেশি নোংরা রাখলে হবে না পরিষ্কার করে রাখলে মশা কমও হবে ভালো গাছ কাাছ বেশি রাখলে হবে না পরিষ্কার করে রাখলে পোলট্রি ভালো থাকবে পোলট্রি চেয়ারও ভালো থাকবে অসুবিধা কোনো কিছু নেই সব কিছু ঠিকঠাক দেখলেই হবে সব কিছু নিরাপদা আছে